আমি অনেক ছোটোবেলা থেকেই আঁকা শুরু করেছিলাম কিন্তু অনেক অর্থনৈতিক সমস্যার কারণে বা পারিবারিক সমস্যার কারণে যাই হোক আঁকা হয়নি আমার আঁকা আমার আঁকার প্রতি আগ্রহী করে তুলেছিল আমার দাদা আমার দাদা যেহেতু খু মানে মানে আঁকতো মানে আঁকা শিখতো আর বাড়িতে আমার সামনে আঁকতো তাই ওকে দেখে খুব আমি মোটিভেট হতাম যে না আমাকেও আঁকতে হবে ওই জন্য আমি যখন একটু বড়ো হই তখন আমি নিজে নিজে অনলাইন দেখে দেখে মানে একটা চিত্র আঁকতাম অনলাইনে বা কোনো ডিসপ্লে বের করে নিয়ে সেটা থেকে সেটা থেকে আস্তে আস্তে রং বা স্কেচ করা রং করা এগুলো মানে এগুলোর প্রতি আমি খুব আগ্রহী আর আপনি আমার প্রিয় শিল্পী হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি